হ্যালো নমস্কার তানিয়া ম্যাম বলছেন ম্যাম আমি শংকরী মন্ডল বলছি আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেলাম আর কি আপনি সুন্দরবন ট্রিপে নিয়ে যাচ্ছেন এবছর ভ্যাকেশনে সেই জন্যই আপনার সঙ্গে একটু যোগাযোগ করছিলাম প্ল্যানিং করতাম আর কি কীরকম কী জায়গা বা কত কী খরচা হবে সেই নিয়ে জানছিলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম অসুবিধে হবে না আপনার সঙ্গে কি এই নাম্বারেই যোগাযোগ করলে হবে তো আচ্ছা সেখানে যেয়ে আমরা যদি ঘোরাঘুরি করি সেখানে লঞ্চ বা বোট ভাড়া সেসব কি আপনারা দেবেন আচ্ছা আপনারা দু বার খেতে দেবেন সেখানে ঠিক আছে ম্যাডাম অসুবিধে হবে না আমরা যদি যাই তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করব আমরা কিন্তু গেলে একসঙ্গে পনেরো জন যাব পনেরো জন গেলেও কি একই সমস্ একই রকম নেবেন আমরা একসঙ্গে পনেরো জনই যাব আমাদের পুরো ফ্যামিলি যাবে এবারে বুঝতে পারছেন বাচ্চারাও তো আছে একটা দুটো বাচ্চা হবে বয়স্ক আছে দশ জনের মতন আমরা বড় আছি এবারে একসঙ্গেই যাব আমরা তাহলে এখান থেকে কীভাবে যাব আপনারা কি আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন তো আচ্ছা আপনারা পুরো যাতায়াত খরচা এবং যাওয়ার সময় খাবার দাবার সেগুলো সব দেবেন আর সেখানে ঘোরার যে খরচটা সেটা শুধু আমাদেরকে বহন করতে হবে ঠিক আছে ম্যাডাম অসুবিধে হবে না আর আপনাকে তাহলে অনলাইনে যদি আমরা যাই অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেবো আর আপনাকে আমি জানিয়ে দেবো দিনকতকের মধ্যে আপনাকে জানিয়ে দেবো আপনাদের তো দেরি আছে এখনও ঠিক আছে ম্যাডাম নমস্কার রাখলাম তাহলে যদি যাওয়া হয় আপনাকে অবশ্যই জানিয়ে দেবো থ্যাঙ্ক ইউ ম্যাম